আমি বেশ কিছুদিন ধরে একটা কম্পানির লিপস্টিক ব্যবহার করি সেটা হলো মাই গ্ল্যাম লিকুইড লিপস্টিক খুব ভালো অনেকক্ষণ ধরে থাকে এই লিপস্টিক সারাদিন বাইরে ঘুরলেও এই লিপস্টিক ওঠে না যতক্ষণ না আপনি মেকআপ রিমুভার দিয়ে সেটাকে তুলছেন আমি সকালবেলা ঘুরতে বেরিয়ে সারাদিন ঘুরে খেয়েও লিপস্টিকটা থেকে গিয়েছিল পরিমাণেও অনেকটা থাকে এই লিপস্টিক সারা বছর কিছু না কিছু অফার থাকে এই লিপস্টিকের ওপর খুব ভালো টেকসই একটা লিপস্টিক আমি অনেক দামি দামি লিপস্টিক ব্যবহার করেছি কিন্তু তারা সবাই ঠোঁটটা শুকিয়ে দেয় কিন্তু এই লিপস্টিকে সেটা হয় না এটা না ঠোঁট শোকায় না কোনোভাবে ঠোঁটের ক্ষতি করে এই লিপস্টিকের রঙগুলো খুবই সুন্দর খুব ভালো লিপস্টিকের এত ভালো ভালো রঙগুলো দেখে খুবই ভালো লাগে এই লিপস্টিকগুলো যে একবার ব্যবহার করবে সে অন্য লিপস্টিক ব্যবহার করবে না আর সবথেকে ভালো কথা হলো এটা আমাদের ভারতের কোম্পানি